মাছ ধরতে যাওয়ার জন্য মাছের চারটা তৈরি করে দেয় মানে ছিপ দেয় জালটা দেয় আর খাবার খাবার সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে তৈরি করে দেয় মহিলারা বিভিন্নভাবে সহায়তা করে বাড়ির বড়োরা যখন যায় পরিবারের বাড়ির বড়োরা যখন যায় মহিলারা খাবার দাবার সব তৈরি করে দেয় মাছ ধরার জিনিসগুলো সব রেডি করে দেয় মহিলাদের দ্বারা সেই কাজগুলি হয় দেরি হলেও মহিলারা নদীতে সমুদ্রে মাছ ধরতে পারবে না তারা ছিপ নিয়ে নদী ডোবায় পুকুরে মাছ ধরে সমুদ্রে পরিবারের লোক মাছ ধরে আনলে রান্না করে বাছে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নারিয়ে দেয় সমুদ্রে যায় না তারা ঢেউকে ভয় পায় বলে অনেক জল আছে তারা সমুদ্রে যেতে ভয় পায়